হ্যালো

হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ দুধ পাওয়া যাবে হ্যাঁ কতটা আপনার লাগবে ও হ্যাঁ পাওয়া যাবে ষাট টাকা করে যেভাবে জিনিসের দাম বাড়ছে পশুর খাদ্য সব তো বাড়বে হ্যাঁ হ্যাঁ খাবারের দাম যেভাবে বাড়ছে তো আরো আরো তো বাড়তে পারে হ্যাঁ তা কত জনের খাওয়া দাওয়া হবে মানে কা কীসের জন্যে লাগবে দুধটা ও ফুল দিয়ে সাজাচ্ছেন তো হুম কত জনের খাওয়া দাওয়া ও ছেলে না মেয়ে ও আর দুধ কি দিয়ে আসতে হবে না নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আ আচ্ছা ঠিক আছে সকালের দিকে দে দেবো না মানে বিকেলে যাবো হুম ও আচ্ছা আচ্ছা দুধটা কিন্তু জাল দিয়ে আচ্ছা ঠিক আছে দুধটা কিন্তু জাল দিয়ে রাখবেন নাহলে কেটে যাবে হ্যাঁ দুধটা কি পায়েস করবেন ও আচ্ছা ঠিক আছে আমি কালকে